বিশ্বব্যাপী তথা ভারতবর্ষে বিগত কয়েক দশক ধরেই চিরাচরিত চাকরির ব বাজার খুবই মন্দা এই পরিপ্রেক্ষিতে বর্তমানের যুব সমাজ কিছু নতুন নতুন চাকরি বা ইনকামের রাস্তা আয়ের রাস্তা খুঁজে পেয়েছে সেটা সেটা নান রকম অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যেমন যেমন রিলস বানিয়ে টিকটক বানিয়ে নানা রকম নানানভাবে ইউটউবের মাধ্যমে ভ্রমণ ভ্রমণ কমেডি খাবার বিষয়বস্তু নানা রকম বিষয়বস্তু তৈরি করে এগুলো ইউটিউবের মাধ্যমে কন্টেন্ট টাকারে পেশ করা হচ্ছে ডাউনলোড এগুলো থেকে হাজার হাজার লাখ লাখ ভিউ হয় এবং সেখান থেকে ফেসবুক বলুন বা ইউটিউব বলুন এরা একটা ইনকামের রাস্তা দেখে দেয় এখান থেকে বর্তমানের তরুণ তরুণীরা একটা ইনকামের রাস্তা খুঁজে পে